হ্যাঁ হ্যালো বল হ্যাঁ বল হ্যাঁ ভালো আছি তোর পড়াশোনা কেমন হচ্ছে ও হ্যাঁ গরমটা খুব পড়েছে না তাও তো পড়তেই হবে পরীক্ষায় তো অনেক কঠিন কঠিন উত্তর প্রশ্ন উত্তর আসছে না দু ঘন্টা পড়লে কি হয় ঐ বাবলু সাবলুকে দেখ ওরা কতক্ষণ ধরে পড়ল তবে তো ভালো রেজাল্ট করেছে হ্যাঁ ওটা অত বললে হয় কি পড়াশোনা করতেই হবে একটু বেশি করে টাইম দিয়ে পড়তে হবে তাই না

এই বৃষ্টি দেখি হবে মনে হয় গরমটা অতিরিক্ত পড়েছে কিন্তু তার মধ্যেও এই সব শরীর কেমন আছে সব ভালো তো

আচ্ছা পরীক্ষার দেরি আছে এখন না না ওগুলো তো অজুহাত তো চলবে না পড়াশোনা করতেই হবে রেজাল্ট যখন ভালো হবে তখন সব গরমটা ঠিক ইয়ে হয়ে যাবে গরম তখন থাকবে না তাই না রেজাল্ট ভালো করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পরের মাসে করবে হ্যাঁ ঘোষণা মনে হয় করেছে পরের মাসের কুড়ি তারিখে মনে হয় হবে হ্যাঁ না ওগুলো তো যেমন হয় ওরকমই হবে ভালো করে পড়লে বইয়ের মধ্যেই সব থাকবে ভালো করে পড়তে গেলে বইয়ের মধ্যে প্রশ্ন আর উত্তর দুটোই থাকবে কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চেষ্টা করলেই ভালো হবে ঠিক হ্যাঁ রাখ